হ্যাঁ বলছিলাম আমি ডেকোরেশন মালিকের সাথে কথা বলছি তো হ্যাঁ বলছিলাম আমি হচ্ছে আমার সামনে একটা বোনের বিয়েবাড়ি আছে ঠিক আছে আমি সেই বিয়েবাড়িতে আপনাদের ডেকোরেশনটা করতে চাইছি করা যেতে পারে তো আর এই সামনের আষাঢ়ের তেইশ তারিখে শুনুন আমাদের কিন্তু ডেকোরেশনটা হবে একদম সঙ্গীত মেহেন্দি হলদি নিয়ে বিয়েবাড়ি মেয়ের বিয়ে যেহেতু একদম মেয়ের বিয়েবাড়ি পর্যন্তই থাকবে মানে ছেলের বাড়ি কিন্তু যাওয়া হবে না চারটে দিনের প্রোগ্রাম আছে আপনারা কীরকমভাবে কী করেন আমাকে একটু জানান ধরুন আমি আমার কথাটা শুনুন আমাদের যেমন সঙ্গীতের থিম হচ্ছে সবুজ ঠিক আছে পুরোটা কিন্তু সবুজের ওপরে রাখতে হবে মেহেন্দির দিন করা হয়েছে পুরোটাই রেড রেডের উপরে রাখতে হবে মেহেন্দির দিন পুরো হলুদ তো এইভাবে আমরা বলতে চাইছি আপনি বুঝতে পারছেন তো তো এইভাবে আপনারা করতে পেরে দেবে না আমাকে আপাতত আপনি এটা বলুন যে সঙ্গীত মেহেন্দি এই যে আমরা চারটে দিনের বললাম চারটে দিনের টাকা আপনারা কেমন নেন আচ্ছা ত্রিশ হাজার ঠিক আছে ত্রিশ হাজার কম সম হবে না তাই তো আর বলছি আমাদের এখানে সেফটির সমস্ত রকম ব্যবস্থা করা থাকবে তো মানে ধরুন ইলেকট্রিকের যে কাজটা হবে ইলেকট্রিকের যাতে কোনো এ তার খোঁজা টোজা সব মানে ভালোভাবে হয়ে থাকবে তো আর আর বলছিলাম আর বলছিলাম আপনাদের ওই খাবারের যে স্টলটা আপনারাই তো দেবেন না কি আচ্ছা খাবারের স্টলে আপনারা কী কী রাখেন তবু বলুন না তবু আপনাদের মানে আপনাদের স্টকে কী কী থাকে না ধরুন এই যে ফুচকার স্টল পানের স্টল এইরকম আর কি আমি বলছি এরকম কি আপনাদের ওখানে কী কী স্টল আপনারা দেন বিয়েবাড়িতে আচ্ছা সে ঠিক আছে তাহলে বলছি ওই খাবার দাবারগুলো না একটু দেখে নেবেন হ্যাঁ এখন তো বুঝতেই পারছেন চারিদিকে ভাইরাল হচ্ছে তো একটু সেফটির ব্যাপারটা একটু মাথায় রাখবেন আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল